আমি আগে সাধারণত যখন কুঁয়ো থেকে জল তুলতাম তখন কুঁয়োর দুধারে দুটো বাঁশ উড়ো করে লাগিয়ে তার মধ্যিখানে একটা দড়ি দিয়ে বালতিতে দড়িটার মুখটা বেঁধে দিয়ে জল তুলতাম বালতি করে কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে মোটর সিস্টেম করে দেওয়া হয়েছে ইলেকট্রিক পদ্ধতির মোটর সিস্টেম করে দেওয়ার জন্য মোটরটা লাগিয়ে দেওয়ার জন্য সুইচ দিলেই জল ওই মোটরের সাহায্যে উপরে চলে আসে এবং পাইপের সাহায্যে সেটা বের হয়ে যায় আমার চিন্তা ভাবনায় এখন এরকমই যে বৈদ্যুতিক মোটরটার জন্য অনেক সময় সুবিধা হয়ে যায় কিন্তু কারেন্ট বা ইলেকট্রিক চলে গেলে তখন কিন্তু ওইটা চলে না তো ওটা তখন না চলার জন্য অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয় তো সেইক্ষেত্রে তখন আবার সেই আগের পদ্ধতি নিয়েই জলটা তুলতে হয় আমার আমার বাড়িতে যে কুঁয়োটি আছে সেই কুঁয়োটিতে কিন্তু বৈদ্যুতিক মোটর লাগানো আছে তারপর কারেন্ট চলে গেলো ওই বললাম যে একটু অসুবিধা হয় তো তখন আমাদেরকেও ওই বালতি করে জল তুলতে হয় এছাড়া মোটর লাগানোর সুবিধাটা ভালো লাগে